আমার পুরানো গান খুব ভালো লাগে নতুন গানও ভালো লাগে কিন্তু নতুন গানে এখন ডিজে সিস্টেম হয়ে গেছে না ওই জন্য অতিরিক্ত সাউন্ড লাগে আর পুরানো গানে আগে কিশোর কুমার লতা মঙ্গেশকরের যে আগে গান ছিলো সেগুলো শুনতে খুব ভালো লাগতো তাতে কোনো ডিজে ছিলো না আর এখন তো সব ডিজে সিস্টেম অতিরিক্ত উগ্র মিউজিক এর ফলে কানে খুব লাগে পুরানো দিনের গান তো সব সময় ভালো খুব সুন্দর লাগে হেমন্ত মুখোপাধ্যায়ের গান মান্না দের গান আর এখনের গানও ভালো লাগে কিন্তু অতিরিক্ত সাউন্ড যদি অতিরিক্ত মিউজিক মিউজিকটা যদি কম হতো সেটা তাহলে খুব ভালো হতো